আমি মলটেল মনটেন নিউজের পক্ষ থেকে বিভাসচন্দ্র ঘরুই বলছি আমি কি হ্যাঁ নমস্কার নমস্কার আচ্ছা আমি কি শ্যামাপদ রায় মহাশয়ের সঙ্গে কথা বলছি আচ্ছা আমি শুনলাম আপনি আপনার এলাকায় বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত এবং এখনও করে চলছেন নিঃস্বার্থভাবে কোনোরকম সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই আমার এই তথ্যটা কি সঠিক আচ্ছা আমি একটু জানতে চাইছি আপনার এই সোসাইটি এই রেজিস্ট্রেশন কি আছে আচ্ছা এই এটা তো এই বৃহৎ কর্মকাণ্ড শুধুমাত্র আপনার এই আর্থিকের থেকে কত দিন চালানো যাবে আপনি কি কোনোরকম সরকারি সাহায্যের জন্য আবেদন করেছিলেন আচ্ছা আমাকে তাহলে আপনি বলুন আপনার কি কি প্রকল্প চলছে অর্থাৎ আপনি এখন কোন কোন বিষয়ের উপর কাজটা করছেন সেটা যদি একটু বলেন আপনার এই উদ্যোগটা কিন্তু সত্যিই ভালো আপনার এই উদ্যোগের জন্য প্রথমেই আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমি অবশ্যই চেষ্টা করব আপনার এই এটি যাতে সরকারি স্তরে কিছু অনুদান পায় তার জন্য আমি আমার সংবাদ চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব এবং সরকারের কাছে আবেদন জানাব যাতে এই ধরনের প্রকল্প সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তবে আপনাকে তো আমি কিছু কথা দিতে পারছি না আমি চেষ্টা করতে পারি মাত্র আমরা ব্যবস্থা করে দিতে পারি না শুধু উদ্যোগটা নিতে পারি ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ অবশ্যই আপনার জন্য আমরা প্রাণপাত চেষ্টা করছি দেখা যাক কি করা যায় ধন্যবাদ অবশ্যই অবশ্যই ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ নমস্কার পরে দেখা হচ্ছে নমস্কার